হ্যাঁ স্যার আমি আপনার রুচিতম রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম যেগুলোর মধ্যে বিরিয়ানি চিকেন চাপ মোমো আরও কিছু দিয়েছিলাম তো আপনার আমি আমার মানে লোকেশানটি চেঞ্জ করতে চাই আমার আগের লোকেশান ছিল বসনছোড়া পোস্ট অফিস ছত্তমঞ্জ এবং লোকেশানের লোকেশানটা দিয়েছিলাম বসনছোড়া ফুটবল ময়দান এবং আমি সেই লোকেশানটি এখন চেঞ্জ করতে চাই এবং সেটা দিতে চাই পানিছোড়া পোস্ট ছত্তমঞ্জ এবং তার নিয়ারবাই লোকেশান হচ্ছে পানিছোড়া শিব মন্দির তো আমি আপনার কাছে অনুরোধ করব যাতে আপনি আমার পূর্বের লোকেশানটি চেঞ্জ করে এখনের লোকেশানটি সাবমিট করেন